থালা বাসন ধোয়ার বিভিন্ন পদ্ধতি আছে যেমন আগে আমাদের মা ঠাকুরমারা যেভাবে থালা বাসন পরিষ্কার করতেন যেটা আমরা দেখেছি সেগুলো সাধারণত রান্না করার সময় যেম যে সমস্ত গোবর দিয়ে যেস গোবর দিয়ে জ্বালানি তৈরি করা হতো তাকে ঘুঁটে বলা হতো বা এখনও বলা হয় সেই ঘুঁটে জ্বালানোর পরে রান্না করার পরে যে ছাই তৈরি হয়ে যায় সেই সার ছাই খার রূপে পরিণত হয় সে সমস্ত জিনিস দিয়ে ওই ঘুঁটের ছাই দিয়ে থালা বাসন মাজলে দারণ সুন্দর পরিষ্কার হতো এবং কেউ কেউ থালা বাসন মাজার জন্য নিমের পাতা কলার পাতা বিভিন্ন ধরনের পাতা পুড়িয়ে রেখে দিতো গুঁড়ো করে কৌটোয় রেখে দিত তোমার বাসন পরিষ্কার করার জন্য আলাদাভাবে রেখে দিতো

এখন বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক পদ্ধতে বিভিন্ন ধরনের কোম্পানি সব রকমের লিকুইড এবং সাবান তৈরি করেছে এবং তৈল তৈলাক্ত বাসন পরিষ্কার করার জন্য এখন যেগুলো ব্যবহার করা হয় যেমন পাতি লেবু তৈলাক্ত বাসন পরিষ্কার করতে ভীষণ ভালো যেমন ভিম বার বলে যে কোম্পানিটা এখন বেরিয়েছে বিভিন্ন রকম লেবুর শক্তি বিভিন্ন রকম বিভিন্ন লেবুর মিশ্রণ দিয়ে বিভিন্ন ধরনের প্রযুক্তি দিয়ে তারা তৈরি করেছে তৈলাক্ত বাসন পরিষ্কার করার জন্য খুবই উপযুক্ত এবং ঘরোয়া পদ্ধতিতে করতে গেলে যেমন কাঠ আমাদের বাড়িতে যে কাঠের তৈরি চুলা বা উনন যেগুলো বলা হয় তাতে যে রান্না করা হয় তার থেকে যে কাঠ কয়লা পাওয়া যায় সে দিয়ে খারযুক্ত যে সমস্ত কাঠ সেগুলো দিয়ে বাসন পরি পরিষ্কার করতে খুবই ভালো অ্যাকচুয়ালি এখন আমরা যে উন্নতি যে সমস্ত প্রযুক্তিতে এসেছি সরকার এবং বৈজ্ঞানিক অতীতে কোম্পানির ভীষণ ভালো ভালো লিকুইড সাবান বের করে রয়েছে তাতে তৈলাক্ত বাসন পরিস্কার করা খুবই সহজ